আমি রান্না করতে খুব পছন্দ করি এবং রান্না করার সময় যে পাত্র যে ধরনের পাত্র ব্যবহার করা উচিত সেই ধরনের পাত্রর ক্ষেত্রে আমি বলবো ননস্টিকের প্রেসার কুকার ননস্টিকের কড়াই হাতা খুন্তি ইত্যাদি এইসব ব্যবহার করা উচিত আমি রান্না করার সময় ননস্টিকের এই জিনিসপত্রগুলি ব্যবহার করে থাকি এবং এইসব জিনিস ব্যবহার করার মাধ্যমে এক পরিচ্ছন্ন তা প্রকাশ পায় বর্তমানে যেই সব অ্যালুমিনিয়ামের জিনিসপত্র পাওয়া যায় তার থেকে আমার মনে হয় ননস্টিকের জিনিসপত্র ব্যবহার করা সত্যিই উপযোগী এইসব জিনিসপত্রের মধ্যে কোনো ভেজাল নেই এইসব জিনিসপত্র এমনকি কড়াই কড়াই অনেকক্ষণ গ্যা কড়া গ্যাসে চাপানোর পরও কড়াইতে কোনো দাগ হয় না অর্থাৎ ধুতে সুবিধা হয় তাই রান্না করার সময় আমি ননস্টিকের জিনিসপত্রই ব্যবহার করি আর ননস্টিকের জিনিসপত্র অনেক দীর্ঘস্থায়ী হয় টেকসই হয় একটু দাম বেশি কিন্তু তা সমস্ত মানুষের পক্ষে খুব উপযোগী বলে আমার মনে হয় আর ননস্টিকের কড়াইতে তেল কম খুবই অল্প তেলে জিনিসপত্র তৈরি করা যায় আর অল্প তেল আমাদের প্রত্যেকের সবারই জন্য খুবই উপযুক্তি উপযুক্ত রিচ খাবার কারোরই খাওয়া উচিত নয় রিচ খাবার খেলে সকলেরই শরীর খারাপ করে তাই ওই ননস্টিকের ওই জিনিসপত্রগুলো তো এ কম তেলে সুস্বাদু রান্না করা যায় তাই আমার মনে হয় এটা আমার জন্য খুবই ভালো আর আমি রান্না করার সময় তাই ননস্টিকের সমস্ত জিনিস পত্র যেমন কড়াই বাসন থালা বাটি প্রেশার কুকার হাতা খুন্তি সমস্ত কিছু আমি ননস্টিকের ব্যবহার করি তাই আমার ক্ষেত্রে বললে ননস্টিকের পে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা উচিত আমাদের এই রান্নার সরঞ্জামের ক্ষেত্রে